হ্যাঁ হ্যালো আচ্ছা হুগলির বাসুদেবপুর আচ্ছা ঠিক আছে কম্পিউটারে দেখে নিচ্ছি তারপরে আপনাকে বলে দিচ্ছি না না এখানে স্পিড পোস্ট পরিষেবা হবে না একটু ধরুন আমি দেখে বলছি আচ্ছা নসিবপুরে দেকলাম নসিবপুরেও হবে না তাহলে আপনি রেজিস্ট্রি করে পাঠাতে পারেন বাসুদেবপুর ও অন্য যেখানে হোক এক সপ্তাহ না না এক সপ্তাহ লাগবে না দিন পাঁচেক লাগতে পারে এক সপ্তাহ লাগবে না দিদিভাই আপনি দিন পাঁচেক লাগতে পারে হ্যাঁ হ্যাঁ নাহলে আপনি লোকাল কুরিয়ার যে কোম্পানি আছে তাদেরকেও দেখতে পারেন ও আচ্ছা দেখছি দেখছি কী করা যায় আচ্ছা তাহলে আপনি প্যাকেটটা দিন আচ্ছা এই এর জন্য একটা খাম কিনবেন ব্রাউন পেপারের খাম কিনবেন আর একটা পঁচিশ টাকার একটা একটা এ কিনবেন বলুন না স্ট্যাম্প স্ট্যাম্প কিনবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি আমি কাম্পিউটার সার্চ করে দেখে নিচ্ছি আমি আপনাকে বলব আচ্ছা আপনি ওই খামটা কিনে এনেছেন আচ্ছা তাহলে এই পিন কোডটা লিখুন সেভেন টু টু জিরো সেভেন ফোর হ্যাঁ আমি দেখেই বলছি আপনি দেখে লিখে নিন আগে হ্যাঁ হ্যাঁ যাবে নিশ্চয়ই যাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি প্যাকেটটা ভালো করে দেখে নিচ্ছি সব ঠিক ঠাক আছে কি না আচ্ছা একটু দাঁড়ান দাঁড়ান রশিদটা নিয়ে যাবেন তো

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটু দাঁড়ান আমি সব দেখে নিই দেখে আপনার রশিদ কেটে দিচ্ছি